আমি একদিন বেড়াতে বেড়াতে বিকেল বেলার দিকে আমার পাশের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতে যেয়ে দেখি তাদের একটি ছোটো বাগান আছে তারা সবাই বাগানে কাজ করছিলো ফুল গাছে জল দিচ্ছিলো কেউ ফুল গাছের পাতাকে সরিয়ে দিচ্ছিলো কেউ আবার সেখানে ছবি তুলছিলো আমিও যে গেলাম আমাকে নিয়ে গেল যে বাগানে আমি ঘুরছিলাম যেয়ে দেখলাম অনেক রকমের ফুল ফলের গাছ আছে সবজির গাছ আছে এছাড়াও বিভিন্ন আরও অনেক গাছ আছে ছোটো জায়গাটার উপরে তারা কিন্তু অনেক ধরণের গাছ লাগিয়েছেন আমার দেখে খুব ভালো লাগলো আমি নিজে মনে মনে অনুপ্রাণিত হলাম ইশ আমিও যদি একটা বসে না থেকে চারদিক না ঘুরিয়ে বাগান তৈরি করতাম তাহলে তো এত সুন্দর ফুল হতো বাগানে যে চন্দ্রমল্লিকা রজনীগন্ধা গাঁদার যে ফুলগুলো ফুটেছে এছাড়াও সিজিন ফ্লাওয়ারও রয়েছে পাতাবাহার কিছু গাছ রয়েছে পেয়ারা গাছটাতে পেয়ারা এত হয়েছে যে গাছটা ঝুলে গেছে দু তিন রকমের পেয়ারা আছে পেঁপে গাছ আছে এছাড়া সবজি আছে আম গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে আম গাছে আম ভর্তি হয়েও আছে কাঁঠাল গাছে তো কাঁঠাল প্রচুর হয়েছে এছাড়া সবজি গাছগুলোতে বেগুন লাউ শাক কুমড়ো শাক লঙ্কা পেঁয়াজ কিছু লাগানো আছে পালং শাক আছে পুঙ্কা শাক আছে বিভিন্ন ধরণের ধনেপাতা আছে আরও অনেক ধরণের গাচ আছে আমি যখন জিজ্ঞাসা করি তারা বলে যে আমাদের বাজার তো প্রায় যেতেই হয় না শুধু মাছ কেনার জন্য যেতে হয় আমার সব বাগান থেকে সবজি তুলেই কিন্তু অর্ধেক দিন রান্না হয়ে যায় এর জন্য আমি দেখে আমি খুব অনুপ্রাণিত হলাম এবং আমি নিজে নিজে মনে ভানে ভাবলাম যে আমিও একটা বাগান তৈরি করব আমি সেখান থেকে ঘুরে এসে তারপর দিন থেকেই আমি আমার হাজবেন্ডকে স্বামীকে বললাম যে আমাদেরও একটা ছোটো বাগান তৈরি করা উচিত আমি সেখান দিয়ে তাদের সব বাগান দেখে অনুপ্রাণিত হয়ে আমিও একটি বাগান তৈরি করলাম